আমার ধর্ম সম্পর্কে অধ্যয়ন আমার স্কুলের পাঠ্যক্রমের একটি অংশ নয় আমি মনে করি মানবিকতাই একটি মানুষের প্রকৃত ধর্ম হওয়া উচিত